ভারতবর্ষে প্রচুর গ্রাম কয়েক হাজার গ্রাম আছে কিন্তু গ্রামে নারীদের অবস্থান বর্তমানে আগের থেকে অনেকটা উন্নততর জায়গায় আছে এর পিছনে অবশ্যই কিছু প্রতিষ্ঠান তাদের সাহায্য এবং সহযোগিতা বিশেষভাবে লক্ষণীয় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যার নাম আমি জানি যারা আমাদের এলাকায় এসেও নারী শিক্ষা ও তাদের স্বাং নির্ভর করার জন্য অনেক কাজ করেছে যেমন রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা নারী শিক্ষা ও তাদেরকে স্বয় নির্ভর করার জন্য প্রচুর ধরনের কাজ করে গেছেন প্রচুর স্কুল প্রতিষ্ঠা করছে করেছেন তারা আর তার মাধ্যমেই তারা নারী শিক্ষাকে আরও জাগ্রত করার জন্য এবং বাড়ানোর জন্য কাজ করে চলেছেন তেমনইভাবে আমি একজন স সমাজকর্মীকেও চিনি যার বাড়ি কলকাতায় তিনি আমাদের বাড়িতে আমাদের এলাকায় আসেন এবং নারীর শিক্ষার জন্য এবং তাদের স্বয় নির্ভর তাদের হস্ত শিল্প বিভিন্ন রকম শিল্প তাদের মধ্যে শেখান এবং তারা যাতে সেখান থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হয় সে চেষ্টাও তিনি করেন তার নাম স্বেতা চ্যাটার্জী তিনি মাসে একবার দুবার হলেও আমাদের এলাকায় আসেন এবং প্রচুর নারীরা তাকে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি যেভাবে তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করছেন এবং স্বয়ং নির্ভর করার চেষ্টা করছেন সেটা সাধুবাত জানাই অবশ্যই সে ক্ষেত্রে